আমি একটি ভাস্কর্য প্রক্রিয়ার সাথে অনেক দিন ধরেই যুক্ত ছিলাম আমি সেখান থেকেই আমার যা জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রগুলো নিই এবং একটা ভাস্কর্য তৈরির সময় আমার সবসময় এটা মাথায় থাকে যেটা আমার মনের ক্যানভাসে গেঁথে আছে আমি সেটাই তৈরি করার চেষ্টা করি

ভাস্কর্যের জন্য তৈরি করতে কিছুটা হয়তো পরিবর্তন হয় আর এই জন্যেই সম্পূর্ণ ভাস্কর্যটা জিনিসপত্রের জন্যও অন্য রকম হয়ে যায় সেটা না আমার মনের ক্যানভাসে আমার ছবি আঁকা যেগুলি থাকে সেইগুলি দেখে দেখে আমি করি হ্যাঁ ভাস্কর্যের জিনিসপত্রের জন্য কিছুটা হয়তো পরিবর্তন হয় তাই বলে বেশি পরিবর্তন হয় না